আমি যে সকল জিনিস সংগ্রহ করেছি এখনও পর্যন্ত ছোটবেলা থেকে

পুরনো দিনের নোট টাকা এক আনা দু আনা চার আনা পাঁচ পয়সা দশ পয়সা এছাড়া বিভিন্ন এক টাকা দু টাকা চার আনা আট আনা পাঁচ টাকার কয়েন দশ টাকার কয়েন কিছু কিছু ক্ষেত্রে পুরনো দিনের নোট টাকা এগুলো সংগ্রহ করেছি এছাড়াও পুরনো দিনের ট্রামের টিকিট পিজবোর্ডের উপরে ট্রামের টিকিট হতো সংগ্রহ করেছি এছাড়া বাসের টিকিট বাসের টিকিটে অনেক বিভিন্ন ধরনের বাসের টিকিট সংগ্রহ করেছি বিভিন্ন কাঠের জিনিসপত্র সেগুলো সংগ্রহ করেছি ও কোথাও তাল পাতার পাখা নারকেল পাতার পাখা কৃষ্ণনগরের মাটির জিনিস এগুলো আমি সংগ্রহে বাড়িতে রেখে দিয়েছি সেগুলো আমার একটা খাতায় মেনটেইন রাখি কতগুলো আমি আজ পর্যন্ত বা কী কী করলে ভালো হবে আমার তো বয়স হয়ে গিয়েছে কম্পিউটার চালিয়ে তো পারি না কোনো কম্পিউটারে লোড করে আঁকতে পারি না আমি সাধারণ কাগজে রেখে রেখে সেগুলো এ করিয়ে থাকি